সাধারণত ঐতিহ্যবাহী কিছু খাদ্যের পদ বা খাবারগুলি হল পশ্চিম বর্ধমান জেলায় যেটা হচ্ছে জনপ্রিয় সেটা হচ্ছে বর্ধমানের মিহিদানা অতি বিখ্যাত মিহিদানা ভারতের ঐতিহ্যবাহী মিষ্টান্ন হিসাবে স্বীকৃতি মিহিদানার পেটেন্ট আইনিভাবে পশ্চিমবঙ্গ সরকারকে প্রদান করা হয়েছে কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব বাংলার শোরুমে পশ্চিমবঙ্গের সংস্কৃতির অঙ্গ হিসাবে মিহিদানাকে তুলে ধরা হয়েছে প্রস্তুত করার জন্য কিছু উপাদান বা রান্নার কৌশল ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে মিহিদানার প্রধান উপাদান হল চাল মিহিদানা প্রস্তুতিতে সাধারণত গোবিন্দভোগ কামিনীভোগ অথবা বাসমতি চাল ব্যবহার করা হয় চাল গুঁড়ো করে তার সাথে বেসন এবং জাফরান মেশানো হয় তারপর জল মিশিয়ে ঈষৎ পেতাব একটি থকথকে মিশ্রণ তৈরি করা হয় একটি ছিদ্র যুক্ত পেতলের পাত্র থেকে উক্ত মিশ্রণ কড়াইতে ফুটন্ত গাওয়া ঘিতে ফেলা হয় তারপর দানাগুলি কড়া করে ভেজে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে চিনির রসে রাখা হয় উপাদান এখানে ভালো খাবার খেতে চাইলে মানুষ যেখানে যায় সেটি হচ্ছে সৌগত অনলাইন জংশন মলের সামনে এবং দেউল পার্কে